আমার অসুবিদাগুলি পোশমিত করতে এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আমি সব সময় আমার ভ্রমণের জন্য পরিকল্পনা করি যে আমি যেখানেই যাবো আমি ট্রেনে যাবো ট্রেনে গেলে আমার খুব একটা কষ্ট হয় না মানে যাওয়ার যতো দিনই লাগুক পৌঁছাতে আমি খুব আরামে থাকি মনে হয় যেন ঘরে বসে আচি সুন্দর স্নান করার ব্যবস্থা খাওয়া দাওয়া কোনো কিছুই আমার অসুবিদা হয় না ট্রেন জার্নিটা আমার কাছে খুব ভালো মনে হয় আর সব সময় আমি পরিকল্পনা করি যেখানেই বেড়াতে যাই ট্রেন থেকে নেমে আমি বাড়ি থেকে সব কিছু অনলাইনে ওখানকার হোটেল বুক করে রাখি ও হোটেলে যাওয়ার জন্য গাড়ি রাখি ঠিক করে যে সেটাতে যেন আমাকে ওখানে গিয়ে কোনো না বেতিব্যস্ত হতে হয় আমার পরিকল্পনাগুলো এই ধরনের যেখানে বেড়াতে যাবো সেখানে গিয়ে আমাকে যেন না কোনো রকম কষ্ট করতে হয় বেড়াতে যাবো বাবু আরাম যেন হয় আর সব সময় আমি চাই যে এমন হোটেল আমি বুক করার চেষ্টা করি যেন আমাকে রুম দেওয়া হয় ঘর দেওয়া হয় দোতালায় যে তাতে করে কী হয় গীষ্মকাল হলেও আরাম হয় আবার শীতকাল হলেও খুব ঠান্ডা ভোগ কোতে হয় না ওঠা নামা করার জন্য বা মানে খুব বেশি কষ্ট করতে হয় না আর সব সময় আমি ওই গাড়ি আর হোটেলটা বাড়ি থেকেই আমি বুক করে নিই আর যেখানেই আমি যাই সঙ্গে আমি আমার খুব ভালো বন্ধু বা পরিবারের কাউকে নিয়ে যাই যাতে করে আমার যাত্রাটা খুব ভালো হয়